পূর্ব বর্ধমান জেলার প্রধান কৃষিপণ্য এবং চাষ পদ্ধতি তো পূর্ব বর্ধমান জেলার প্রধান কৃষিপণ্য হল ধান ভুট্টা পাট এবং তুর এবং এই সমস্ত পণ্যের চাষ পদ্ধতি ধান ধান বছরে দুই বার এখানে চাষ করা হয় একটা বর্ষা মরশুম একটা খরা মরশুম বর্ষা মরশুমে যে ধান সে ধানের ফলনটা খরা মরশুমের থেকেও অত্যাধিক বেশি পরিমাণে হয়ে থাকে এবং এই সময়টা বর্ধমান জেলার প্রতিটি কোনায় কোনায় চাষটি হয়ে থাকে কিন্তু খরা মরশুমে সব বর্ধমানের প্রতিটি প্রান্তে চাষটি হয় না যেই কারণে সার্বিক ফলনটাও কম দেখা দেয় এবং বর্ধমানের ধান বিশ্বের দরবারে একটি পরিচিতি স্থাপন করেছে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের মধ্যে বর্ধমানকে ধানের গোলা বলা হয় এছাড়াও এই বর্ধমানকে কেন্দ্র করে বর্ধমানকে কেন্দ্র করে অনেক শিল্প অর্থাৎ এই ধানকে নিয়েই প্রচুর শিল্প গড়ে উঠেছে সেই দিক থেকে অনেক কর্মসংস্থানের সুযোগ বেড়েছে যে ক্ষেত্রে সার্বিকভাবে বর্ধমান শহর একটু উন্নতর দিকে এগিয়ে চলেছে অবরত এরপর আসি পাট চাষ বর্তমানে বর্ধমান শহরে পাট চাষের অনেকটা কম দেখা দেয় কারণ অত্যাধিক প্রযুক্তি এবং ঠিকঠাক যোগান এবং মালের চাহিদা না থাকায় পাট চাষটি ক্রমাগত এখান থেকে বিলুপ্তি হতে শুরু করেছে